বর্তমানে পর্যটন স্পটগুলি পর্যটনদের ফলে খুবই উন্নতি হচ্ছে পর্যটকরা সেখানে ঘুরতে যাওয়ার ফলে যেমন দীঘাতে বা পুরীতে এইসব জায়গায় ঘুরতে যাওয়ার ফলে পর্যটন স্পটগুলি খুবই লাভবান হয়ে থাকছে যেমন কেউ হোটেল করেছে কেউ বা খাবারের দোকান করে থাকছে কেউ জামাকাপড়ের দোকান কেউ বা ঘর সাজানোর জিনিসপত্র এইসব বিক্রি করছে এইসব জিনিসগুলি পর্যটকরা কেনার ফলে তাঁরা খুবই লাভবান হয়ে থাকে এছাড়াও এছাড়াও ওই পর্যটন স্পটগুলি রক্ষণাবেক্ষন হয়ে থাকছে যেমন রাস্তাঘাট এছাড়া ওই পর্যটন স্পটগুলির কাছে কিছু পার্ক হয়ে আছে এছাড়াও চারিদিকে রেলিং দিয়ে ঘেরা পর্যটন স্পটগুলি এগুলির খুবই উন্নতি করছে সরকার এভাবেই পর্যটকরা পর্যটন স্পটগুলিকে উন্নতির দিকে এগিয়ে চলেছে